হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখি বিভিন্ন ধরনের টি টোয়েন্টি ক্রিকেট খেলা ও ডি আই ক্রিকেট মানে ওয়ানডে ক্রিকেট খেলা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলাগুলো দেখি তাছাড়া ফুটবলে বিভিন্ন প্রতিযোগিতাগুলো দেখি টিভিতে দেখি লাইভ দেখি এবং মোবাইলে ইউটিউবের মাধ্যমেও খেলাগুলো দেখি এবং খুব ভালো লাগে এই সমস্ত প্লাটফর্মে খেলাগুলো দেখে বন্ধুবান্ধবের সাথে এই একসাথে খেলা দেখে বিভিন্ন আনন্দ উপভোগের শেয়ার করি মানে ভাগ করে নিই এবং আমরা সবাই এই ধরনের খেলা দেখে অভ্যস্ত অনেক আগে থেকেই এই ধরনের খেলাগুলো আমরা দেখে আসছি বর্তমানে যে ডিজিটাল প্লাটফর্মে খেলাগুলো এসছে সেগুলো সবাই দেখতে সক্ষম এবং সবাই সহজলভ্য দেখতে পাচ্ছে আর আগে খেলার মাঠে গিয়ে খেলাগুলো দেখতাম এখন সেটা আর হয় না বাড়ি বসেই এবং সব মানুষ প্রায় কাজে ব্যস্ত সেই জন্যে ব্যস্ততার মধ্যে তারা এই সমস্ত খেলা লাইভের মাধ্যমেই দেখতে পারে